পশ্চিমবঙ্গের প্রধান মুভি থিয়েটার বা মাল্টিপ্লেক্সগুলি হল এস ভি এফ সিনেমা পুরুলিয়াম এসভিএফ সিনেমাস আসানসোল গীতাঞ্জলি সিনেমা হল কার্নিভাল সিনেমাস নন্দন রাজন সিনেমা হল নবীনা সিনেমা প্রাচী সিনেমা মেনকা সিনেমা হল এস ভি এফ সিনেমাস দুর্গাপুর খাতুন মহল ইত্যাদি এই সিনেমা হলগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি হল এতে অনেক বসার জায়গা থাকে তাই অনেকজন একসাথে বসে সিনেমা উপভোগ করতে পারেন এছাড়া বসার জায়গাগুলি খুবই আরামদায়ক এগুলি শহরের কেন্দ্রে থাকায় যাতায়াতের কোনো অসুবিধা হয় না তাতে সহজেই সবাই গন্তব্যস্থলে পৌঁছতে পারে এখানে খুবই মনোরম খাবার থাকে যাতে সিনেমা দেখতে লোকের খুবই ভালো লাগে সুবিধে হিসাবে এইগুলিতে এয়ার কন্ডিশান থাকে যাতে গ্রাহকদের কোনো অসুবিধা না হয়